আমার গ্রামে বাড়ি পুকুর নদী এইসব জায়গায় সাঁতার কাটা সাঁতার শিখে অভ্যাস আমরা এইকে এই না নদী পুকুরেই সাঁতার কাটা শিখেছি আর যারা শহরে থাকে তাদের সুইমিং পুল লাইফ জ্যাকেট বাচ্চাদের হাওয়া ভরার জন্য যে পাম্পগুলো হাতের যেগুলো লাগায় পাম্প ভরা টিউব এগুলো দিলে বাচ্চারা ডোবে না কিংবা বড়রাও ডোবে না যারা সাঁতার জানে না তো আমার মনে হয় পুকুরে সাঁতার পুকুর নদীতে এইসব জায়গায় সাঁতার কাটা শেখাটা খুবই ভালো সাঁতার শেখাটা সবার জন্যেই খুবই দরকারি একটা গল্প বলি শুনুন আমি একদিন আমার কাকার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছি আমার কাকা আমাকে বলছে যে নদীটা পার করে দেখা আমার তো খুবই ভয় লাগছিল আমি তো ভয় পেয়ে কী করবো ঠিক করতেও পারছিলাম না তা বলছে চল তোকে সাঁতার কাটতে হবে না চল নৌকাই করে ঘুরে আসি বলে নৌকাই করে ঘুরতে গিয়েছি নদীর মাঝামাঝি গিয়েছি কাকা জলে নামিয়ে দিয়েছে দিয়ে বলছে যে তুই এই নদীটা পার হ এবার তখন বাঁচতে গেলে তো নিজেকেই নদীটা পার হতেই হবে তাই না সেই জন্য নদীটা পার হয়েই আমি ডাঙায় এসেছিলাম সাঁতারটা জানি বলে নদী পুকুরে সাঁতার কাটা শিখেছি বলে আজকে নদীটা আমি পার করতে পেরেছি ওই জন্য সবার জন্যই বলছি সাঁতারটা খুবই মেন জিনিস নিজেরাও শেখেন সবাইকেও শেখান সাঁতার কাটলে খুবই মজা লাগে আনন্দ লাগে একসঙ্গে অনেকে থাকলেও সেটা আমরা যখন ছোটোবেলায় বান্ধবীরা মিলে আমার ক্লাসমেট সবাই একসঙ্গে খুব সুন্দর সাঁতার কাটতাম সাতার কেটে পুকুরের এপার থেকে ওপার হতাম নদীর এপার থেকে ওপার হতাম খুবই আনন্দ লাগতো কেউ যদি গ্রামে ঘুরতে আসো শহর থেকে তাহলে পুকুর বড়ো বড়ো পুকুর ঝিল সেখানে সাঁতার কেটে সাঁতার কাটা জানা থাকলে সাঁতার কেটে দেখবে কত আনন্দ লাগে যারা জানো না তারা সাঁতার কাটা শিখে গ্রামের মানুষ খুবই সাঁতার সাথে সাঁতার কাটা শিখিয়ে দেবে বললে বড়ো বড়ো পুকুরে কাকারা বাবারা জাল ফেলে মাছ ধরে খুব সুন্দর লাগে দেখতে আমরাও ধরি